যেমন আগেকার দিনে মানুষ শাড়ি পরতো এখন যেমন দেখা যায় অনেকে জিন্স টপ অনেকে চুড়িদার অনেকে শাড়ি পরে যেমন যার যেমন খুশি সে তেমন পরে আগে যেমন বাইরে কাজে যেতে হত এখন অনেক সময়েই মালা করা যেমন গ্রামের দিকে দেখা যায় মানে মালা বানানো তো তারপরে দেখা যায় যেমন ঝুড়ি কুলো এগুলোও বানায় অনেকে ঝুড়ি কুলো বানিয়ে এগুলোর থেকেও অনেকে স্বনির্ভর হচ্ছে তার সংসারটাকে চালাতে পারছে যেমন দেখা যায় টেডি বিয়ার যেগুলো এখন চলছে পুতুল বানানো এগুলো বানিয়েও অনেক মানুষ স্বনির্ভর হচ্ছে তাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও দেখা যায় মাটির জিনিস বলতে যেমন দেখা যায় হাঁড়ি মাটির হাঁড়ি আছে কলসি আছে ঘট আছে পূজার জিনিসপত্র তো আছেই আর যেমন দেখা যায় ঠাকুর তৈরি যে ঠাকুর দিয়ে আমরা পূজা করি বারো মাসে তো যে কোনো না যে কোনো পূজা হয় তো সে সময়গুলো ঠাকুর তৈরির ক্ষেত্রে কাজেও লাগে এইভাবে মানুষ এগিয়ে যাচ্ছে আর কি